পশ্চিমবঙ্গে বিভিন্ন মানুষ বাস করে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ বাস করে তারা বিভিন্ন রকম রান্না করে আমরা অন্য রকম রান্না করি সেগুলো মানে সব বিভিন্ন রকম খাবারের বিভিন্ন রকম টেস্ট হয় তা আমাদের এখানে অনেক জায়গায় মানে ভাড়ার ওরকম ছিল সব ফাঁকা ফাঁকা জায়গাগুলো কুনে হোটেল করেছে হোটেল করে ওখানে মানে বাইরে থেকে ধরো কোনো মানুষ ঘুরতে এলো তাদের থাকার জন্য কি কারও আমাদের দেশ থেকে ঘুরতে গেলো তাদের থাকার জন্য হোটেলগুলো করেছে যাতে তারা ভালো করে শহরটা দেখতে পারে ঘুরতে পারে তার জন্য করে থাকার জন্য থাকা খাওয়া মানে সবই এরকম আছে হোটেলটা করেছে তার জন্য আর যখনই অন্যদের অন্য দে ধরো অন্য দেশের মানুষ আসলো তারা ধরো আমাদের আমাদের বাড়ি আসলো ধরো তখন তারা যেই রান্না আমরা ধরো বললাম যে তোমরা কীভাবে রান্না করো সেই রান্না খাও তা ও ওই রান্না করবে ওটা আলাদা টেস্ট হবে আমরা যেই রান্না করবো ওটা আলাদাে টেস্ট হবে তখন বলবে যে আমাদের রান্না সম্পূর্ণ আলাদা তোমাদের রান্নাও সম্পূর্ণ আলাদা ওরা ওরাও অন্য ভাষায় কথা বলে আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের মাতৃভাষাই তো বাংলা তাই যখন আমরা অন্য জায়গায় যাই ত যখন আমরা বাংলা ভাষায় কথা বলি তখন তারা বুঝতে পারে যেটা পশ্চিমবঙ্গের মানুষ ওরা যখন অন্য জায়গায় আমরা অতটাও বুঝতে পারি না কেন আমরা বাংলা ভাষায় কথা বলি অন্য ভাষা তও বুঝতে পারি না তাও বঝা যায় যে কোথা থেকে এসেছে যেমন যদি অন্য অন্য দেশের মানুষরা যেমন অন্যরা অন্য খাবার খায় ওগুলো দেখলে বোঝা যায় কে কোন দেশ থেকে এসেছে সেরকমভাবেই বোঝায় যে আমাদের দেশ আর সম্পূর্ণ মানে আম পশ্চিমবঙ্গে অনেকেই যেমন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান অনেক এ বাস করে তা আমরা নাম জানি না কিন্তু আমাদের এখানে অনে অনেক মানে জায়গার মানুষ এই আমাদের পশ্চিমবঙ্গে থাকে